হ্যাঁ নিশ্চয়ই আমাদের ট্র্যাভেল এজেন্সির থেকে যেটা আছে আপনি গিয়ে কদিন থাকতে চান ওখানে মানে গিয়ে একদিন থেকেও আসতে পারেন বা দু তিন দিন ধরেও থাকতে চান যেরকম থাকবেন সেই অনুযায়ী আপনার টাকা পড়বে আর কি তিনজনের ওখানে দিন পিছু হিসেবে গেলে দিন পিছু পাঁচশ টাকা করে প্রতি জনের পড়ে যদি এবার তিনজন যান তিনদিন তাহলে তখন একটু দেখে ডিসকাউন্ট তাহলে করে দেব এবারে সেখানে শুধু আপনি ওল্ড দীঘা যাবেন না নিউ দীঘা নাকি সব কিছু ঘুরবেন আর ওখানে তো আরও কিছু রয়েছে শঙ্করপুর আরে যেখানে বলবেন সেইখানে আপনারা কি শুধু দীঘাই যেতে চান নাকি ওইগুলোও ঘুরতে চান না না না না ওই যে টাকা দেবেন ওর মধ্যে থেকেই খাওয়া দাওয়া থাকা আপনি যদি এবার ভালো রুমে থাকতে চান সেইরকম অনুযায়ী আপনার একটু টাকা বাড়তে পারে আর এবারে যদি আমাদের পক্ষ থেকে যে রুম আর ইয়ে দেওয়া হবে তার মধ্যে যদি থাকেন তাহলে ওই টাকার মধ্যেই আপনাদের সব কমপ্লিট হয়ে যাবে এবারে আপনি যদি বাইরে গিয়ে কিছু খেতে চান সেটা আপনার নিজস্ব খরচায় বাকিটা আমরা দেখে নেব হ্যাঁ ওইখানে যে ওইখানে যে ওইগুলো রয়েছে ওগুলোতে আর আপনারা যদি চাপতে চান ওগুলো কিন্তু আপনাদের নিজেদের খরচায় ওটা আমাদের কেউ বহন করবে না

হ্যাঁ যদি একদিন থাকেন তাহলে দেড়হাজার এবারে যদি তিনদিন থাকেন ওটাকে দেখে আরে আমরা করে দেব না সব কিছু আমরাই নিয়ে যাব ওখানে ওখান থেকে আপনাদের ওই টাকার মধ্যেই আমাদের এজেন্সি থেকেই আপনাদেরকে গাড়ি দেওয়া হবে আরে এবারে শুধু আপনারা তিনজন যাবেন না তো আমরা পুরোপুরি একটা বড়ো গ্রুপ করে নিয়ে যাই তাহলে এই রকম আপনারা আমরা ডেট জেনে আপনাদের কে জানাবো যে আমরা এই ডেটের মধ্যে নিয়ে যাচ্ছি তাহলে আপনারা যদি ইন্টারেসটেড থাকেন তাহলে বলবেন আপনারা তিনজন ওই আমাদের এখান থেকেই গাড়ি ছাড়া হবে আর টাইম আরে আপনাদের কে সব জানিয়ে দেওয়া হবে সময় মতো যাতে আপনারা সব কিছু রেডি করতে পারেন হ্যাঁ হ্যাঁ ওইখানে আপনারা যেখানে থাকবেন সেখানে বাথরুম ফেসিলিটির সঙ্গে সবকিছু খাওয়ার দাওয়ার সব আমাদের পক্ষ থেকেই থাকবে আর রুমের সাথে অ্যাটাচড বাথরুম থাকবে এবার আপনারা যদি ডবল বেড নেন ডবল বেড বেডরুম পাবেন সিঙ্গেল বেড চাইলে সিঙ্গেল বেড এবারে ডবল বেড নিতে গেলে একটু বেশি ভাড়া দিতে হবে আর কি

হ্যাঁ ওদের সব আমি আমি সব সঙ্গে থাকবো নিয়ে যাব আরে তাহলে আপনি আপনাকে ডেটটা আমরা জানিয়ে দেব ঠিক আছে